হ্যাঁ আমার বাড়ির বাগানে বা উঠোনে পাখিদের ডেকে আনার জন্য অনেক রকম টিপস রয়েছে তো পাখিরা ভাত ছড়ালে বা চাল ছড়ালে ধান ছড়ালে গম যা কিছু মেলা থাকে যদি আমি কোনো চাল হয়তো ধুয়েছি চাল ধুয়ে মেলে রেখেছি মুড়ি ভাজানোর জন্য তো সেই ক্ষেত্রে যখন মেলে রাখি তখন পায়রা চলে আসে বা গম ধুয়ে মেলে রাখলে পায়রা চলে আসে বা অন্যান্য আরো শালিক পাখি চড়ুই পাখি সব পখিরা নেমে যায় তখন গাছ থেকে যখন নিচে দেখতে পায় যে কোনো কিছু মেলা আছে তখন তারা নেমে যায় তো এই ক্ষেত্রে যখন আমি এগুলো আমার যখন মনে হয় যে এখানে আমার খুব ভা দরকার ভালো লাগে যখন দেখি উঠোনে আমার বাগানে সব পাখি পায়রা আসে পাখি আছে যে কোনো তো সেই ক্ষেত্রে আমি কী করি কিছু চাল ছড়িয়ে দিই বা কিছু গমের ভাঙা গম ভাঙা ছড়িয়ে দিই তো সেই ক্ষেত্তে সঙ্গে সঙ্গে না আসলেও হয়তো কিছুক্ষণ পরে দেকবো যে সেখানে অনেক পাখি চলে আসছে একসঙ্গে অনেক পাখিরা আইসে খাচ্ছে তো সেইটা দেখতে আমার খুব ভালো লাগে তো এই জন্য এই টিপসটা আমি বেশি ব্যবহার করে থাকি